হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ আছে সাজার জিনিস আছে আপনার কী কী লাগবে বলুন

আচ্ছা আমার দোকানে সব কিছুই আছে তা কালকে আমার একটু অসুবিধা আছে তা আপনি পরের দিন আসুন তাহলে সব পেয়ে যাবে আপনার জিনিসগুলো সব ভালো হবে আপনি যা যা লাগবে সব আপনি পেয়ে যাবে

ও ওই দিনই নিলে হবে ওই দিন ওই দিনকে দিলেই হবে

বলছি কি আপনি ওই দিনকে দিলেই হবে আচ্ছা ঠিক আছে আপনার জিনিসগুলোই আমি ভালো দেব আপনি যা যা চেয়েছেন সবই পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আপনি জিনিস সিওর পাবেন না কালকে অসুবিধা আছে বাড়িতে একটু অসুবিধা আছে তো পরের দিন আপনি দোকানে আসুন আসলে সব আপনি জিনিস চেয়েছেন সবই পেয়ে যাবে আচ্ছা রাখুন